হ্যালো আপনি কি ডক্টর গায়েত্রী সিং বলছেন হ্যাঁ বললাম যে আমি আমার নাম রিয়া আমি হচ্ছি আপনাকে দেখাতে যাচ্ছিলাম আমার অনেক দিন ধরে জ্বর আসছে তো কমছেই না তো আপনার চেম্বারে গিয়েছিলাম আমি কিন্তু প্রচুর ভিড় থাকার কারণে আমি চলে এসেছি কেন কি আমার শরীলটা এতোটাই খারাপ যে আমি এখানে বসে থাকতে পারতাম না তখন আপনার সাথে যোগাযোগ করার অন্য কোনো রাস্তা আচ্ছা তো আমাকে কি আগের থেকে আমার জ্বর অনেক দিন ধরে কমছে না আমাকে কী করা উচিত আগের থেকে কি কোনো নাম লেখাতে লাগে তো ওইখানে কি সব ফ্রিতে হয় হ্যাঁ তো টাইমিংসটা কতোক্ষণ কখন গেলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা তো ওইখানে যেই টেস্টগুলো হবে সেগুলো টেস্টগুলো কি ফ্রি থাকে না আমাকে দিতে হবে এক্সট্রা কোনো চার্জ হুম ঠিক আছে হুম